আমার রাজ্যের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ হল নাচ গান কবিতা আবৃত্তি এই কবিতা আবৃত্তি এইসবগুলি এইসব জিনিসগুলি আমার খুব ভালো লাগে ও আমি আমার ছেলেমেয়েদেরও এইসব জিনিসগুলি শেখাই ও কোন জায়গায় যদি কোন অনুষ্ঠান হয় সেইখানে ছেলেমেয়েদের যোগদান দিতে সাহায্য করি সেইখানে ছেলেমেয়েরা যোগদান দেয় সেখান থেকে সফল হয়ে আসে ও সেইখানে গেলে ছেলেমেয়েরা খুব আন খুব আনন্দ ও পায় খুব আনন্দ পায় এই এইগুলি এগুলি এই বাংলা ভাষা এইগুলি বাংলা ভাষাতে হয়